বাইক চালানোর সময় নিরাপত্তাটা তো একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস ওটা সব সমময় মাথায় থাকে বাইক যখন আমরা যাই তো সেই সময় থাকে হেলমেট তো থাকছেই শু গ্লাভস তবে নী গার্ড এগুলো তার সঙ্গ রাখতে হয় সেই সাথে সাথে আমাদের আরও পারিপার্শ্বিক দিকগুলো ভেবে গাড়িতে চালাতে হয় তো যাই হোক বাইক চালানোর সময় এইগুলো রাখা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেই চালাক তাকেই এইগুলো মাথায় রেখে বাইক রাইডিং করতে হবে সেই সাথে সাথে ফার্স্ট এড কিছু জিনিসও রাখা প্রয়োজন রাস্তায় চালাতে গেলে কখন কী হয়ে যায় কারোর তো সেটা হাতে থাকে না তো ফার্স্ট এডটা খুবই প্রয়োজন একটা ফার্স্ট এড বকস তো সর্বোপরি হাতে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস রাখার প্রয়োজন সেটা হচ্ছে গাড়ির কাগজপত্রগুলো ঠিক ঠাক আছে কি না সেগুলো চেক করে নেওয়া চেক করে সেগুলো কাছে রাখা যেমন ধরুন ড্রাইভিং লাইসেনস আর ব্লু বুকেও থাকলো সঙ্গে তারপরে ইন্স্যুরেন্স গাড়ির ইন্স্যুরেন্স সেগুলোও কাছে রাখতে রাখার প্রয়োজন সেগুলোও আমরা আমাদের কাছে সব সময়ের জন্য থাকে তো কাগজপত্রের কথা বলতে মনে পড়ে গেলো একবার বেড়াতে গিয়েছিলাম তো সেখানে আমরা পাঁচ ছজন বেরিয়ে বেরিয়ে পড়েছিলাম ভ্রমণে ওটা কোথায় একটা গেছিলাম সেটা এই মুহূর্তে মনে নেই তো সেইখানে আমারই একজন বন্ধু সে একটা ওইরকম সমস্যায় পড়েছিল কাগজপত্রের জন্য হচ্ছে কি সেখানে তার ড্রাইভিং লাইসেন্সটা নিয়েছে কিন্তু ইন্স্যুরেন্সটা নেই নি সঙ্গে ওর সম্ভবত ইন্সুরেন্সটা শেষ হয়ে গিয়েছিলো সেই জন্য ও মানে ওকে রাস্তায় পুলিশ ধরেছিলো ধরতে মানে আমরা অনেক ইয়ে করে

তারপরে গিয়ে ছেড়েছিল তা নাহলে হয়তো একটা অন্যরকম একটা বাজে জিনিস ঘটে যেত একটা ছোট্ট কাগজের জন্য তো সব সমময় মাথায় রাখতে হবে যে এই সব কোনো দূরে ভ্রমণ করতে গেলে এই সব জিনিসগুলোর খুবই প্রয়োজন এইগুলো সঙ্গে নিয়েই চলতে হবে